সাত লক্ষ পঁচিশ হাজার পাঁচ লক্ষ পঁচিশ হাজার সাতশো এক তিন লক্ষ একুশ হাজার চার লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ দু হাজার দুশো দুই